হ্যাঁ বাড়িতে তৈরি বিভিন্ন পানীয় যেমন হচ্ছে বাড়িতে তৈরি শরবত করা হয় চিনির জল তারপর নুনের জল তারপর এ বিভিন্ন ফলের রস করা হয় যেমন বেদানা তারপর আমের আমের আম পোড়ার যে শরবতটা হয় আম পোড়ার শরবত তারপর লেবুর শরবত আরো আছে অনেক আপেলের শরবত এগুলো বানানো হয় বাড়িতে এছাড়াও সমস্ত কিছু ফল আছে ওগুলো হয় মাঝে মাঝে বানানো যেমন আনারস আছে আনারসের শরবত আর তাছাড়াও আছে এগুলোই আর তো সেরকম কিছু নেই গরমের সময় যেরকম সবসময় বানানো হয় বাড়িতে যে আম পোড়ার যে শরবতটা হয় জলজিরা লেবু টেবু দিয়ে এইসব কিছু ওই আম পোড়ার শরবত আর আর তো সেরকম কিছু হয় নাই এগুলোই আর কিছুই না